হ্যালো আপনি তাহলে নটা সকাল নটা নাগাদ আসুন আমি আপনাকে মন্দিরের কাছে নিয়ে যাবো না না কিছুই আনতে হবে না এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে আমি সমস্ত কিছু বলে করে না না না না খালি পায়েই যেতে হবে না না আপনি জুতো পরেই আসুন এখানে জুতো রাখার ব্যবস্তা আছে আমি জুতো আপনার জুতোটা সঠিক টাইমে রাখার ব্যবস্তা করে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেক দোকান আছে আমি আপনাকে নিয়ে যাবো আপনার পছন্দ মতো দোকান থেকে আপনি পুজোর সামগ্রী কিনে নেবেন না না আপনি এখানটায় আসুন আমি ও কথা বাত্রা বলে সমস্ত কিছু ঠিকঠাক করিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আপনি নটা নাগাদ আসুন আমি মন্দিরের কাছে অপেক্ষা করবো আপনি এসে আমাকে একবার কল করে নেবেন হ্যাঁ হ্যাঁ ভালো